বিয়েতে অনেক কিছুই দেওয়া হয় মেয়ের বাড়ি থেকে শাড়ি শায়া ব্লাউজ সাজের জিনিসপত্র আসবাবপত্র খাট আলমারি গদি চাদর বালিশ বা আরো অন্যান্য জিনিস আবার ছেলের বাড়ি থেকেও আসে বিভিন্ন রকম জিনিসপত্র আসে সাজের কাপড় জামা বা আরো অন্যান্য জিনিস আসে আবার নিমন্ত্রিতরা আসে তারাও উপহার দেয় শাড়ি বাসন সাজের জিনিস বা আরো অন্যান্য জিনিস দুপক্ষতেই দেওয়া নেওয়া হয়ে থাকে তারপরে অনেক কিছু আরো জিনিস হয় যেমন স ফটো তোলা তারা আসে এসে এইসব আরো কাজ কর্ম সারে তারা